হ্যাঁ আমি লং ডিসটেন্স দৌড়ে নাম দিয়েছিলাম আর তার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম প্রত্যেকদিন ভোরে প্র্যাক্টিস করেছিলাম প্রচুর প্রত্যেকদিন ভোরে ছুটতাম এবং সেটা ছোলা বা কলা এসমস্ত খাওয়ার পর হালকা খাবার খাওয়ার পর প্রত্যেকদিন ভোরে ছুটতাম এবং ছোটার পরে আমি একটা প্রতিযোগিতা হয়েছিলো সেই প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম এবং সেই প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম এবং তার ফলে আমার খুবই ভালো লেগেছিলো এবং সেটা থেকে আমার অনেক কিছু শিক্ষা হয়েছে যে প্র্যাক্টিস করার কতোটা ভালো দিক কতটা ভালো বা প্র্যাকটিস করেছিলাম বলে আমি দ্বিতীয় নম্বরে পৌঁছেছিলাম